ডেঙ্গু জ্বর ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধের জন্য আমরা আশেপাশে গাড্ডহা এবং টায়ার জাতীয় জিনিসে জল জমতে দেব না এবং যে স্প্রে করাতে হবে এবং আশেপাশে আবর্জনা জাতীয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ব্লিচিং করতে হবে এবং আমরা যখন বাড়িতে ঘুমোবো মশারি খাটিয়ে ঘুমোতে হবে এগুলো পদক্ষেপগুলো নিয়ে আমরা ডেঙ্গু সর্তকতা করতে পারি